আমার বিশেষ গুণ রয়েছে যেমন আমি গান করতে ভালোবাসি আমি ছবি আঁকতে ভালোবাসি আমি নাচ করতেও ভালোবাসি তো আমি এই সব এই গুণগুলি আমি উন্নতি ঘটাতে চাই যেমন আমি গানের মাস্টারের কাছে গান শিখতে যাই আর আমি চেষ্টা করি যে আমি গান শিখে বড় হব আমি গান করব ভালো ভালো গান করব আমি আঁকা আঁকার জন্য আঁকার মাস্টারের কাছে ভর্তি হয়েছি ই আমি আঁকব আমি অঙ্কন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব আমি সেখানে ফার্স্ট হব সবার থেকে ভালো ভালো আঁকব বা আমি নাচ নাচ করতেও ভালোবাসি সেই জন্য কিন্তু আমি সেইভাবে নাচের স্কুলে ভর্তি হতে আমি পারিনি তাই আমি গান বা আঁকাটাকে নিয়ে আমি এগিয়ে যেতে চেয়েছি ই আমি এঁকেও এঁকেও আমি সবার আমি চাই যে আমি গান করব যাতে সবাই আমার নাম করবে আমি বড় আমি বড় বড় আসরে গান গাইব বড় বড় প্রতিযোগিতায় আমি নাম লেখাব সেখানে এ সবাই আমাকে চিনবে আমি আঁকা প্রতিযোগিতায় নাম নাম লেখাব আমি সেখানে আঁকব বা আমি সেখানে ফার্স্ট হব সে যাতে সবাই আমাকে চিনতে পারে সবাই আমার পরিচয়টা আমার পরিচয়ে সবাই এ আমাকে চিনতে পারে অন্যের পরিচয়ে নয়